হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ

হাউসকোট কেমন কী কোয়ালিটির তো একটা দিয়ে দিন আমাকে আমার ওয়াইফের জন্য হ্যাঁ মোজা তো মোজা এক জোড়া কতো ও ইলাস্টিক ছিঁড়বে না তো আচ্ছা ঠিক আছে তাহালে ওটা আপনি কি হোম ডেলিভারি করেন না কি আমি এসে নেব ঠিক আছে তাহলে একজোড়া মোজা আর একটা হাউসকোট

বললামই তো একটা হাউসকোট আর এক জোড়া মোজা আর একটা টুপি আমার ছেলের জন্য ঠান্ডার টুপি